হ্যালো কে বলছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন হ্যাঁ নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় হ্যাঁ নিয়ে যেতে পারব আমাদের মোটামুটি ধরুন মায়াপুর ইস্কন সব কিছু ওখানে যা যাবতীয় দেখার আছে সব কিছু দেখিয়ে দেবো আমাদের পনেরো হাজার টাকার মতো পড়বে হ্যাঁ এবার এবার না ঠিক আছে এবার শুনুন মানে কী বলুন তো আমাদের খাওয়া দাওয়াও দেওয়া হয় বুঝতে পারলেন হ্যাঁ খাওয়া দাওয়া দেওয়া হবে এরপরে আপনি কী করে কম বলবেন বলুন খাওয়া না না খাওয়া দাওয়াটা আমরা দেবো কিন্তু হোটেলটা আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা আমরা করিয়ে দেবো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আমরা হচ্ছে সঙ্গে মানে রান্নার লোক নিয়ে যাই উনি খুব ভালো রান্না করেন খুব মানে অল্প তেলের মধ্যে কারণ বয়স্করা তো বেশিরভাগ সঙ্গে থাকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় আপনারদের কোনো মানে সমস্যা হবে না আমরা খুব মানে খুব ভালো হ্যাঁ আমরা খুব যত্ন করে সব কিছু দেখিয়ে দিই বা খাওয়া দাওয়াও খুব সুন্দর করানো হয় একদম নিরামিষ কোনো আমিষের কোনো কিছু এর মধ্যে হয় না আর খুব হালকা তেল আর আমাদের যিনি যে রান্না করার লোক যান উনি হচ্ছে খুব ভালো রান্না করেন আচ্ছা ঠিক আছে জানিয়ে দেবো আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই জানিয়ে দেবো হুম হুম হুম হুম ঠিক আছে রাখুন